আগামীকাল সকাল আটটার মধ্যে আমি কিন্তু বেরবো আমার ফ্লাইট আছে দশটার সময় আপনি ঠিক সময়ে আসতে পারবেন কি না সেটা জানার জন্য আপনাকে ফোন করেছিলাম কারণ আপনাকে আমি আগে থেকে বুক করে রেখেছিলাম আপনার কোনো মতেই যেন দেরি না হয় আপনি যেন ঠিক সময়ে আসেন আমার কিন্তু ফ্লাইট আছে আমি ধরতে না পারলে অসুবিধায় পড়ে যাবো দরকার হলে আপনি কিন্তু একটু সময় আগে থেকে বেরিয়ে আসবেন রাস্তাতে প্রচুর জ্যাম থাকে জ্যামে আঁটকে গেলে সমস্যায় পড়ে যাবো আপনি আগে থেকে একটু এসে যাবেন